বলছিলাম স্যার আমার তো ব্যাট সামনে একটা ম্যাচ আছে ওয়াইপিএল বলে তো ওটাতে না আমার একটু ব্যাকফুটে বল করতে খুব অসুবিধা হচ্ছে যদি আপনি কিছু অল্প টিপস দিতেন আর কি আর স্যার আমার ব্যাটিংয়ে অল্প মানে বাউন্সার বলগুলো মারতে খুব অসুবিধা হয় তো ওটা নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা আর স্যার ভাবুন যদি এই ছয় বলে মাত্র পাঁচ রান চায় তখন আমার কি বল করা উচিত ব্যাটস ব্যাটম্যানকে আচ্ছা আচ্ছা আর স্যার যদি মানে ইয়র্কারটা দিতে একটু অসুবিধা হচ্ছে যদি ইয়র্কারটা আপনি আচ্ছা আচ্ছা আর বাহ আচ্ছা স্যার মানে আমি লেনথে বল করলে মানে মারতে পারবে না আচ্ছা ঠিক আছে